হ্যাঁ মিতা দি হ্যাঁ একটা জিনিস খেয়াল করছো এখন এই তো ভালো আছি বললাম একটা জিনিস খেয়াল করছো এখন স্কুলের পড়াশোনার বিষয়টা নিয়ে কেমন এখন সব বাবা মা মানে স্কুল বাংলা মিডিয়াম স্কুলে কেউ পড়াতে চায় না স্টুডেন্টদের মানে বাচ্চাদের যারা গরিব মানুষ দিন আনে দিন খায় তবুও তাদের চেষ্টা করে শুধু ইংলিশ মিডিয়াম স্কুলে দিবে বাংলা মিডিয়ামে দেবে না মানে বাংলা ভাষা কতোটা অবহেলা করে এখন মানুষ তাই না একদম একদম নাম আছে যাদের এটাই আমাদের বাং রবীন্দ্রনাথ ঠাকুরের যে এত্ত গল্প এতো লেখা নোবেল পুরস্কার পাইছে তবুও মানে বাংলা ভাষাটাকে একদম বাংলা ভাষা দিয়েই উনি কতো রকম পুরস্কার পাইছে কিন্তু সেই বাংলা বাঙালী হয়ে মানুষ বাংলাকেই গুরুত্ব দেয় না সবারই ইচ্ছা ইংলিশ মিডিয়াম পড়াবে হুম হ্যাঁ একদম এখন মানুষ ঠিকঠাক গুরুত্বই দেয় না বাংলা ভাষাটাকে অবশ্য এখনও অব্দি স্কুল কলেজে যতো অধ্যাপক আছে বা স্কুলের টিচার আর মাস্টারমশাইরা আছে বেশিরভাগই কিন্তু বাংলা মিডিয়াম পড়াশুনা করেই তারা চাকরি বাকরি করে এখন শুরু হয়ে গেসে যে সবাই ইংলিশ মিডিয়ামে যোগ দিচ্ছে কিন্তু এতো দিন তো মানুষ বাংলা মিডিয়ামে পড়াশোনা করেই তো ইংলিশ মিডিয়ামে মানে যারা ইস্কুলের ব সে স্যার বা কলেজের অধ্যাপক তারা কিন্তু বাংলাতেই পড়াশুনা করছে একদম সেটাই একদম ঠিক আছে মিতা দি পরে কথা বলবো আবার রাখি